আমি এই পেশাতে সুখী নয় আমি আগে একটি কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানিটি করোনা কালের সময়ে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি বাধ্যতামূলকভাবে এই পেশার মধ্যে নিযুক্ত হয়েছি এই পেশার মধ্যে অনেক জীবনের ঝুঁকি আছে তাই আমি আমার পরিবারের কাউকে এই পেশার মধ্যে নিযুক্ত করতে চাই না এই পেশার মধ্যে বৃষ্টি ঝড়ের মধ্যে বজ্রাঘাতের মধ্যে প্রাণ সঞ্চয়েরও প্রাণ সঞ্চয়ও আছে সেই জন্য আমি আমার পরিবারের কাউকে এই পেশার মধ্যে নিযুক্ত করতে চাই না আমি আমার পরিবারকে পরিবারের কাউকে শিক্ষিত করে যে কোনো কর্মজীবনে তার সরকারি হোক বা বেসরকারি হোক কাজে আমি তাকে নিযুক্ত করতে চাই